আমার এলাকার লোকজন যেহেতু সকলে হিন্দু ধর্মের বেশিরভাগটাই তো সেই কারণে তারা হিন্দিয় ধর্মীয় স্থান ভ্রমণে বেশি আগ্রহ প্রকাশ করে তার মধ্যে উল্লেখযোগ্য যেরকম হচ্ছে ইস্কন মায়াপুর তো এটা তো মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নবদ্বীপের ওখানে জন্মগ্রহণ করেছিলেন তো সেই কারণে নবদ্বীপ ইস্কন রাধাকৃষ্ণ তো এই জায়গাগুলো যেহেতু কা এরকম বাড়ির কাছাকাছি হয় তো সেই কারণে এইখানে মানুষ ভ্রমণে বেশি আগ্রহ প্রকাশ করে তো এর পাশপাশি পুরী জগন্নাথদেবের তারপরে আপনার বদ্রীনাথ কেদারনাথ অমরনাথ এই সমস্ত জায়গাগুলো ভ্রমণে এরা বেশি আগ্রহ বা ইচ্ছা প্রকাশ করে এইখানে হচ্ছে কী ধর্মীয় ব্যাপারটাও থাকছে মানসিক দিক থেকে এরা একটা শক্তিও পাচ্ছে তো সেই কারণের জন্য এনারা এই যাত্রাগুলো বেশি এবং এটা শিক্ষামূলকও অনেক ক্ষেত্রে হয়ে যায় তো সেই কারণের জন্য এই জায়গাগুলো বেশিই পছন্দ করে তো এর পাশাপাশি অন্যান্য জায়গাও ভ্রমণের জন্য তারা বেছে নেয় তো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা তারা বেছে নেয় সেটা হচ্ছে এই ধর্মীয় স্থানের ভ্রমণটাকে